হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কোনো কর্মচারী হয়তো এরকম বা কাজ করেছে ঠিক আছে আমি দেখছি কী করা যায় কারণ আমি তো দোকানে ছিলাম না আচ্ছা দেখছি কী করা যায় ঠিক কর্মচারীর সঙ্গে কথা বলি কিন্তু কিন্তু এরকম তো হওয়ার কথা নয় কিন্তু ওই কর্মচারীটা কী করেছে আচ্ছা আমি ঠিক আছে ওই কর্মচারীটার সঙ্গে আমি একবার কথা বলে দেখব আপনে ঠিক আছে সমস্যা হলে আমি দেখে দেবো

আচ্ছা ঠিক আছে